আমি সকাল সাতটায় ঘুম থেকে উঠি তারপর ব্রাশ করি তারপর কিছুক্ষণ পর বাথরুম যাই তারপরে বাথরুম থেকে এসে স্নান করি নটা অব নটার সময় আমরা জলখাবার খাই জলখাবার খেয়ে পরে একটু ফোন চালাই তারপরে একটু মায়ের সাথে হেল্প করে দিই হেল্প করে দিই তারপর দুপুরে আমরা খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ি তারপর বিকেলে ওঠার পর একটু বাইরে ঘুরতে যাই বাইরে ঘুরে আসার পর সন্ধ্যাবেলায় সাতটা থেকে নটা অবধি পড়তে বসি পড়তে বসা হলে দশটা অব আমরা রাত দশটায় খাবার খাই তারপরে মা কাজ করে আমরা সব একসাথে ঘুমোতে যাই